হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আপনি কি পিডিয়াট্রিশিয়ান হ্যাঁ বলছি আমার বাড়িতেও বাচ্চা আছে দুটো ছোট বাচ্চা আছে তাদের তো শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না এখন আমি আপনার একটু হেল্প চাইছি কীভাবে ওদেরকে সুরো সুস্বাস্থ্য এবং সুস্থ রাখতে পারব সেই বিষয়ে যদি একটু বলতেন হ্যাঁ কখন কী খাবে হ্যাঁ কীভাবে তারা চলাফেরা করবে বা কান্নাকাটি না করে এবং তাদের শরীর জন্য ঠিকঠাক কাজ করে হুম এবং তাদের যে শরীর যাতে ডেভেলপ হয় সেই সম্পর্কে বলতে হবে আমাকে যদি একটু জানাতেন আচ্ছা খাল ও তো একটা বাচ্চা তো এখনও মায়ের দুধ খায় মায়ের দুধ খাবে তো আর ও ঘরের ভিতরে কি আটকে রাখব না কি হ্যাঁ মধু খাওয়াব কখন রাত্রে না দিনের বেলা আচ্ছা আর বাচ্চাদের খেলতে দেবো তো সবার সঙ্গে না কি আর ওই দিনে ক টাইম করে খাওয়াব ক টাইম খাওয়াব দুই বাচ্চা না খুব হুম ওটা

আচ্ছা আর ছোট বাচ্চাটা না খুব চঞ্চল ওর ধরে রাখা যায় না বাড়িতে শুধু এদিক ওদিক শুধু ওর হুম আর বড় বাচ্চাটাও ওইরকম মানে ওর হুম আর ও তো ঘুম ভাঙে অনেক লেটে সকালে ঘুম ভাঙে অনেক দেরিতে ও বিষয়ে কিছু বলবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাখছি তাহলে